আমার সবচেয়ে দীর্ঘতম হাইকটির কথা বলতে গেলে আমার মনে পড়ে যখন আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম একটা খুব উঁচু পর্বত ছিলো যেটাতে ওঠার আমার খুব ইচ্ছা ছিলো সেই জন্য আমি আমার বন্ধুদের এবং গাইডকে নিয়ে সেই পাহাড়টি ওঠার জন্য রওনা দিই এবং এই পাহাড়টি উঠতে বলতে গেলে আমার দু দিন সময় লেগেছে এ এটি সবচেয়ে দীর্ঘতম আমার হাইক ছিলো আর তারপরে য এই পাহারটি উঠা এতো এতোই শক্ত ছিলো যে আমার খুব কষ্ট হয়েছিলো এবং সকলেরই কষ্ট হয়েছিলো কারণ এই পাহাড়টি এবড়োখেবড়ো ছিলো এবং রাস্তা মসৃণ ছিলো না কখনো কখনো এই পাহাড়টি উঠার জন্য আমাদেরকে ঘন জঙ্গলের ম মধ্যে দিয়ে যেতে হয়েছিলো এবং সেখানে পোকামাকড় বিভিন্ন সাপ আর বিভিন্ন জন্তুর সঙ্গে আমাদের দেখাও হয়েছে আমরা রাত্রেবেলা সেখানে ক্যাম্প করে আমরা ছিলাম এবং তারপরে খাবার দাবার তো নিজেরাই নিয়ে গিয়েছিলাম পাহাড়ে আগুন জ্বেলে সেই খাবারগুলো গরম করে রাত্রেবেলা খেয়েছিলাম তারপরে জলেরও নিয়েছিলাম কিন্তু পাহারটি এতোটাই উঁচুতে যে আমাদের উপরে ওঠার পরে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিলো ফলে আমরা পরের দিন সকালেই যতটা ওঠা হয়েছে উঠে পরের দিন সকালেই আমরা নিচে নেমে আসি কারণ উপরে উঠতে অ অক্সিজেনের অভাবে উপরে আমাদের কারোর বিপদও ঘটতে পারে সেই জন্য